আমার এলাকার কিছু ক্রীড়া দলের নাম হলো যেমন চন্দ্রকোনা স্পোর্টিং ক্লাব ভিমটেক একাদশ সবুজ সংঘ সাথি সংঘ নিউ স্পোর্টিং ক্লাব বেস্ট অফ ইলেভেন এই সব বিভিন্ন ধরণের দলের নাম আর এই দলগুলির মধ্যে যেমন ভিমটেক একাদশ আর চন্দ্রকোনা স্পোর্টিং ক্লাব এই দুটি দল মানে খেলাধুলায় খুবই ভালো মানে বহু জায়গায় এরা নিজেদের ভালো প্রতিভা দেখিয়ে বিভিন্ন ধরণের বিভিন্ন ধরণের কাপ নিয়ে এসেছে এবং এই দলগুলির মধ্যে চন্দ্রকোনা স্পোর্টিং ক্লাব মানে জাতীয় দলে প্রায় মানে বিভিন্ন খেলাতেই খেলেছে এবং আশা রাখছি সে আন্তর্জাতিক পর্যায়েও রাজ্যকে পরবর্তীকালে আরো সুনাম এবং খ্যাতি অর্জনের সুযোগ করে দেবে